নমস্কার আমি ফাল্গুনী পাঠকের বাবা বলছি আমার দাদার মেয়ের গত ফার্স্ট এপ্রিল বিয়ে আছে তো সেই সূত্রে আমাকে একটু কলকাতায় যেতে হবে তো আমার ছেলের যদি এক সপ্তাহর যদি ছুটি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো দেখুন সম বাড়ির তো নিজেরই দাদা হয় তো সম্পর্কের একটা ব্যাপার আছে তো খুবই কাছের দাদা তো তো তাই অবশ্যই করে যেতেই হবে যেহেতু তার মেয়েও হচ্ছে আমারও মেয়ের সমান তো যদি না যাই তাহলে সেই জিনিসটা খুবই খারাপ দেখাবে অবশ্যই করে যদ্দূর সম্ভব যাওয়া দরকার কিন্তু আমার ছেলে তো প্রায় তৈরিই আছে দেখুন যদি না না অবশ্যই অবশ্যই আমি এই জিনিসটা বুঝতে পারছি কিন্তু যদি করা যায় তাহলে খুবই ভালো হয় আমার ছেলে তো প্রায় তৈরিই আছে এবং ওর যা কিছু হবে কী না হবে যেমন ও পরীক্ষায় ঠিক করে পাস করবে কি না এটা তো আপনারা তো আগের থেকেই জেনে বুঝে বলে দিতে পারবেন যে ও কীরকম পড়াশোনা আছে কিংবা কিছু আছে কী ডিফল্ট আছে এগুলো তো আপনারা খুব ভালোভাবেই জানবেন তো যদি না যাই সেই জিনিসটা খুবই খারাপ দেখাবে একটু আপনি তো বুঝতেই পারছেন এই ব্যাপারটা একটু যদি দেখুন না যদি করা যায়

হুম হুম হুম না না কথাটা আপনি ঠিকই বলছেন যে রেখে গেলেও হতো কিন্তু আসলে এত বড়ো বাড়ি তো তারপরে ও বাচ্চা ছেলে তারপর কখন কী হবে দুর্ঘটনা বা বাড়িতে তো আর কেউ নেইও আমি আমার স্ত্রী এবং মা বাবা ছাড়া আর এক ছেলে ছাড়া আর কেউই নেই বুঝতেই পারছেন সবাই বাড়িরই বিয়ে আছে বুঝতেই পারছেন সবাই বাড়িরই বিয়ে আছে

আসলে মানে তিনদিন করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ির তো অনুষ্ঠান এবার বাড়ির প্রথম থেকে যোগাড় যন্ত্রপাতিও অনেক রকমেরই তো কিছু করতে হবে এবার বাড়িরই বিয়ে বলতে তো পারেন বুঝতেই তো পারছেন বাড়ির বিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি চেষ্টা করবো সাতদিনের যাতে আগেই চলে আসা আমার ছেলের ক্ষতি আমি তো চাইবো না নিশ্চয়ই আমি চেষ্টা করবো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ স্যার ধন্যবাদ